স্থানীয় পর্যটন ব্যবসার বৃদ্ধিতে আমি উল্লেখযোগ্যভাবে সাহায্য করেছি বলতে চন্দ্রকোনা পৌরসভার চন্দ্রকেতু পার্ক যে আছে নতুনভাবে তৈরি হয়েছে এবং এই পার্কের যে পর্যটনদের যে আকর্ষণ সেই জায়গাটাকে তোলার জন্য এখানে চিন্তাভাবনা করে গাছ কিছু দর্শনীয় গাছ পুকুর ময়ূর বা অন্য অন্য জীবজন্তু এনেও পর্যটকদের মন পছন্দ করার জন্য এই পার্কে করা হয়েছে এর সরক যোগাযোগ বলতে আমাদের চন্দ্রকোনা থেকে চন্দ্রকেতু পার্ক যাওয়ার রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভেতরেও এর অনেক গুলি আছে রাস্তা পার্ক এবং এখন বর্তমানে পয়লা জানুয়ারী পঁচিশে বৈশাখ বা পঁচিশে জানুয়ারী বা পয়লা বৈশাখ অনেকগুলিই অনুষ্ঠান হয় এবং এই পার্ক গড়ে ওঠার জন্য সরক উন্নত যেমন যোগাযোগ হয়েছে একে রক্ষণাবেক্ষণ করার জন্যও স্থানীয় স্তরের মানুষজন রয়েছেন আমরা এতে সহযোগিতা করি